পুরুলিয়া জেলার গ্রামীণ অঞ্চলে পরিবহনের বিকল্প ব্যবস্থা বলতে আমাদের এখন টোটো অ্যাভেলেবেল হয়েছে এই টোটোতে আমরা খুব অল্প মূল্যে গ্রাম থেকে স্টেশনে বাসস্ট্যান্ডে যাই যেখান থেকে লোকজন শহরের উদ্দেশ্যে বাস বা ট্রেন ধরতে পারে কিন্তু আমাদের সবসময় তো বাস থাকে না তাই ম্যাজিক ভ্যানগুলি চলে যেখানে অনেক লোক একসঙ্গে ভাড়া করে শহরের দিকে যায় বিভিন্ন কাজে কর্মক্ষেত্রে এবং সেখান থেকে নানা রেশমের রেশমের জিনিসপত্র এবং বিভিন্ন সামগ্রীক জিনিসপত্র নিয়ে আসে এবং নিয়ে আসে এবং সেগুলি অনেকে গ্রামে আসে বিক্রি করে পুরুলিয়া জেলাতে অনেক একটা সুবিধা হল যে গরুর গাড়ি রয়েছে এই গরুর গাড়িতে আমরা খুব অল্প মূল্যেই দূরবর্তী এলাকায় যেতে পারি কিন্তু এটাতে টাইম বেশি লাগে কিন্তু এটা আমাদের পুরুলিয়া জেলার একটা ঐতিহ্য জিনিস যে আমরা গরুর গাড়িতে চড়ে যাই যেইটা আমাদের পুরুলিয়া এখন শহরে নাই কিন্তু গ্রামের পুরুলিয়াতে গ্রামগঞ্জগুলোতে এখনও সেটা রয়ে গেছে এবং টোটোতে আমরা দূরবর্তী এলাকা যেতে সময় লাগে তার পরিবর্তে যে আমরা বাসে যাই বা ম্যাজিক ভ্যানে যাই সেগুলোতে ভাড়া বেশি লাগে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা গন্তব্য স্থলে চলে যেতে পারি এবং সেখান থেকে চলেও আসা যায় তাড়াতাড়ি কিন্তু একটা অসুবিধা হল যে সবসময় গাড়ি ঘোড়া পাওয়া যায় না এখন প্রত্যেকের ঘরে একটা করে বাইক হয়ে গেছে সেই বাইকে করে আমরা চলে যাই শহরের দিকে বিভিন্ন জিনিসপত্র কিনতে এখন আমাদের গ্রাম গঞ্জ ঘর বাড়ি ভাড়া দেওয়া যায় যেগুলো পরিবহন ব্যবস্থা উন্নতি করছে এবং পুরুলিয়া জেলায় যে শহরটা রয়েছে সেখানে বিভিন্ন অফিস থাকায় সেখানে পুরুলিয়ায় বিভিন্ন ঘর বাড়ি ভাড়া দেওয়া যাচ্ছে ফ্ল্যাট ভাড়া দেওয়া যাচ্ছে এবং বিভিন্ন যোগাযোগ ব্যবস্থাও উন্নত ঘটছে রাস্তাগুলা এখন প্রায় মেন রোডগুলা পাকা হয়ে গেছে গ্রাম গঞ্জের রাস্তাগুলো ঢালাই হচ্ছে এইভাবে পরিবহন ব্যবস্থাটা উন্নতি ঘটছে এবং এই উন্নতি এবং গ্রাম গঞ্জের প্রায় প্রত্যেকটা রাস্তাই প্রায় ঢালাই হয়ে গেছে কিছু কিছু গ্রামে এখনও ঢালাই হয়নি যেগুলি পরবর্তীকালে আশা করছি সব সরকার পাকা রাস্তা করবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে